ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণের জন্য আমাদের এলাকার স্পোর্টস সেক্টর বা স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করে যেমন ঐতিহ্যবাহী খেলাধুলার প্রচারের জন্য আমাদের এখানকার ক্রীড়া সংস্থা ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যেমন ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে বই নিবন্ধ এবং অন্যান্য প্রকাশনা প্রকাশ করেছে ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কিত অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল এবং কলেজগুলিতে ঐতিহ্যবাহী খেলাধুলার শিক্ষা দান করা হয় দ্বিতীয়ত ঐতিহ্যবাহী খেলাধুলার সংরক্ষণের জন্য ঐতিহ্যবাহী খেলাধুলার নিয়ম ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করে যেমন ঐতিহ্যবাহী খেলাধুলার নিয়ম এবং ঐতিহ্য সংক্রান্ত নথিপত্র সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় ঐতিহ্যবাহী খেলাধুলার প্রাথমিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় ঐতিহ্যবাহী খেলাধুলার জন্য অবকাঠামো তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলার মূল্য বোঝানোর জন্য তো আমাদের এলাকার ক্রীড়া সংস্থা এবং ঐতিহ্যবাহী খেলাধুলার অর্থনৈতিক মূল্য তুলে ধরার চেষ্টা করে ঐতিহ্যবাহী খেলাধুলার ওপর ভিত্তি করে পর্যটন এবং অন্যান্য ব্যবসায়িক সুযোগ তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলার জন্য স্পন্সরশিপ এবং অন্যান্য আর্থিক সহায়তা সংগ্রহ করে আমাদের এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণের জন্য স্থানীয় সম্প্রদায়ের সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নিয়ম এবং ঐতিহ্য সংরক্ষণ এবং অর্থনৈতিক মূল্য তুলে ধরার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আমাদের এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণের জন্য সরকার এবং বেসরকারি সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা হাত বাড়িয়ে দিয়েছে